যদি বলেন যে বোনার বা সেলাইয়ের কৌশল হচ্ছে কি আমি কি ভবিষ্যতে কিছু শিখতে চাই অবশ্যই শিখতে চাই কারণ আমি সাধারণত ধরুন এমনি প্রয়োজন মতন হচ্ছে জামা কাপড় বানিয়ে থাকি এখন হচ্ছে উন্নত যুগে হচ্ছে ফ্যাশানের কাপড় জামা ধরুন সবাই কোথাও অনুষ্ঠান বাড়ি বলুন যেখানে যায় পড়ে যায় এই তো আমি ফ্যাশান ডিজাইনের কাজ শিখতে চাই এবং এখন ধরুন নতুনত্ব উলের কাজ বা স্টিকের কাজ বা কাপড়ের সাথে অন্য কাপড়ে একটা মিল সেই সব তো আমরা সেরমভাবে শিখি নি শিখে উঠতে পারি নি তো ভবিষ্যতে কোনো যদি সুযোগ আসে অবশ্যই ওই সব জিনিসগুলো হচ্ছে শেখার চেষ্টা করবো এবং হচ্ছে তোমার ওই যে নানান রকম ফুল কাপড় দিয়ে ফুল বানানোর কাজ ওই সব তো জানার অভিজ্ঞতা হয় নি তো অবশ্যই শেখার চেষ্টা করবো আর হচ্ছে